আমাদের কাছাকাছি গ্রাম টাউন বসনছোড়া পলাশসাবরি ছাড়াও বিভিন্ন শহর এলাকায় এবং আমাদের জেলা কলকাতাতে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট বা ইভেন্ট হয় এতে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে এক লোক অনেক লোক সংযোগ হয় এই ক্রীড়ার মাধ্যমে বিভিন্ন ধরনের খেলা থাকে যেমন ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন এর টুর্নামেন্ট হয় এছাড়াও ভলিবলও হয় এই ইভেন্টগুলি বিভিন্ন ধরনের বয়সের ছেলেমেয়েরা ও বয়স্ক ব্যক্তিরাও এসে আনন্দিত হয় এই খেলাতে কোনো বয়সের সীমা থাকে না পঁচিশ থেকে শুরু করে ছেলেরাও বাচ্চা ছেলেরাও এই খেলা খেলতে পারে এবং এই খেলাতে বিভিন্ন ধরনের পুরস্কার থাকে এই পুরস্কার যেমন কাপ আমাদের জাতীয় খেলা ক্রিকেট এই ক্রিকেটে আমরা খুবই একসাথে মিলে ঘরের পরিবারের সদস্য মিলে আমরা আনন্দহিত হয়ে এই খেলা দেখতে থাকি এই খেলা দেখার মাধ্যমে আমারা যে আমাদের টিম আমাদের দল তাকে সাপোর্ট করে থাকি এর কোনো খেলার বয়স থাকে না এই খেলা আমরা সবার সাথেই মিলে খেলি এবং আমাদের বয়স্ক দাদু ঠাকুমারা আমাদের খেলা দেখে আনন্দিত হয় ও উত্তেজিত হয়